স্কুলে আঁকা বলতে তেমন কিছুই ছিলো না তো আঁকা শে আঁকা বা পেন্টিং শেখা বলতে কী না কিছু অর্থের বিনিময়ে কিছু পেন্টিং দক্ষ গুরু রয়েছে সেগুলো দান করে অর্থের বিনিময়ে তো সেখানেই থে সেখান থেকেই আমার প্রিন্টিং বা আঁকা শুরু এবার ছোটোবেলা থেকে অনেক দিন দীর্ঘ দিন ধরেই আমি এখানে পেন্টিং করছি এবার যেহেতু দীর্ঘ দিন হয়ে গেছে তো তো সেই হিসাবে আমার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা মনে নেই এই মুহুর্তে